হ্যাঁ বলছি দাদা যে আমাদের একটা অনুষ্ঠান আছে বুঝলেন তো তো বাড়িতে একটা অনুষ্ঠান আছে বিয়ে আছে তো আমাদের প্রায় ধরে নিন যে ওই দু কুইন্টাল ওরকম মতো মাল লাগবে আপনার আপনার কাছে কি হবে আমার কিন্তু লাগবে এটা পরশু দিন হ্যাঁ মালটা তো ধরে নিন আমার আমার লাগবে সকালেই লাগবে ওই সাতটার সময়

বলছিলাম যে এখন আপনারা মটন ক কি রেট চলছে আপনার এক নম্বরই তো নেব দাদা বিয়ে বাড়িতে খাওয়াবো এক লম্বর নেব না তো কি নেব আপনি কি দু নম্বরও রাখেন নাকি না আমার আমরা এক নম্বর মাল নেবো ওই ওই রকম ওই সব জালি কাজ করে লাভ নেই ঠিক আছে আপনি আগেই বলে দিচ্ছেন যে আমরা দু নম্বর মাল রাখি তাহলে আমাকে এক নম্বর মাল দেবেন না দু নম্বর দেবেন কী করে বুঝবো ঠিক আছে তাহলে যেটা বলছিলাম যে আর দু কুইন্টাল দু কুইন্টাল মালে দু কুইন্টাল মালে কিছু দাম কম হবে নাকি আচ্ছা আমার আমার আমার আমার কিন্তু সব কিন্তু রেওয়াজি মাল চাই সব রেওয়াজি খাসি ঠিক আছে সব রেওয়াজি খাসি চাই আর আমার কিন্তু ওই ওই যেটা মানে ফ্রেশ একদম ভুঁড়ি টুঁড়ি হাবি জাবি এগুলো কিন্তু এগুলো কিন্তু থাকলে হবে না ফ্রেশ লাগবে হ্যাঁ আর বেশি বেশি বেশি চর্বি থাকলেও কিন্তু চলবে না বেশি বেশি চর্বি মাল কিন্তু চলবে না ঠিক আছে কারণ আমরা কারণ দেখুন আপনাদের এখানে এলাকায় অনেক কটাই দোকান আছে ঠিক আছে কিন্তু আপনার একটু নামটা শুনেছি বলে আপনাকে ফোনটা করেছি এবার কিন্তু মাল কিন্তু গণ্ডগোল হলে আমাদের কিন্তু খুব হ্যাঁ আমরা যখন যাবো আমাদের সামনেই মালটাকেগুলো কেটে দিতে হবে কারণ অনেকবার কি হয় সব ওই কি খাসি মাসি সব পাইল করে সব এখন দোকানে খুব চলছে তো এইরকম করলে কিন্তু দাদা হবে না দু কুইন্টাল মাল আমাদের মান সম্মানের ব্যাপার আছে ঠিক আছে আত্মীয় স্বজন সব আসবে হ্যাঁ হুম সে ঠিকই সেটাই আপনার নামটা একটু শুনেছি তাই আপনাকে ফোন করা আর বেশি কথা বলবো না আপনি একটু মালটা ভালো দেবেন তাহলে অ্যাডভান্সটা মোটামোটি তাহলে আমি আমি তাহলে অ্যাডভান্স আপনাকে আমি কাল সকালে না আমি আজকে সন্ধ্যেবেলায় কি থাকবেন আপনি তাহলে আজকে আমি আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স আমি করে দোবো আর সেদিন মাল সাড়ে পাঁচটার মধ্যে ঠিক আছে আর এই আপনাকে পাঁচ হাজার টাকা অ্যাডভান্স আমি করে দেবো সে অ্যাডভান্স টাকা আপনাকে দিয়ে দেবো বাকিটা আপনি যেদিন মাল নিতে যাবো আপনি মাল রেডি রাখবেন মাল দেবেন মাল বুঝে নেবো টাকা আপনাকে দিয়ে দেবো ঠিক আছে তাহলে এটাই কথা হয়ে রইলো ঠিক আছে রাখছি তাহলে